আমার জীবিকা হলো গৃহশিক্ষকতা করানো এই গৃহশিক্ষকতা করাতে যাওয়ার জন্য আমি যখন প্রথমে কোনো মাধ্যমিক দেওয়ার আগে যখন আমি অষ্টম শ্রেণিতে পড়ে ছেড়ে দিই তারপরে যখন আমি যোগাড়ে কাজ করতে লাগলাম যোগাড়ে কাজ করার সময় আমি খুব পরিশ্রম করতে পারতাম না আমার শরীরে পরিশ্রম জোটে না পরিশ্রম ভালো লাগে না আমার তো সেই মুহুর্তে আমি যোগাড়ের কাজ ছেড়ে দিলাম এরপর পাড়ায় পাড়ায় যখন ফল বিক্রি করে বেড়াতাম ফল বিক্রি করতে আমি ঠিক মতো পারতাম না তার কারণ হচ্ছে এখন বাজার খুব প্রতিযোগিতামূলক বাজার এই প্রতিযোগিতামূলক বাজারে আমি টিকে থাকতে পারতাম না তাই টিকে থাকতে না পারার জন্য অবশেষে আমি যখন কোনো দোকান করতে গেলাম প্রচুর টাকা বিনিয়োগের প্রয়োজন পড়লো তখন আমি বিনিয়োগ করতে না পারার জন্য আমি শেষে গৃহশিক্ষকতা করলাম ওয়ান থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত আমি বাচ্চাদের পড়াই এই বাচ্চাদের পড়ানোর সময় আমার কোনো বিনিয়োগ করতে হয় নি তাই আমি ব্যবসায় এই জীবিকাতে আসলাম